হ্যাঁ আপনি আমি বলছি আপনি ব্যাংক ম্যানেজার বলছেন তো হ্যাঁ বলছি কি আপনাদের ব্যাংকে গেলে ঠিক আছে খুবই আপনাদের হ্যাঁ আমি রাজু কারোঞ্জি বলছি ঠিক আছে তা আপনাদের ব্যাংকে গেলে আপনাদের ব্যাংকের যে স্টাফগুলো থাকে খুবই বা বাজে ব্যবহার করে ধরুন টাকা তুলতে গিয়েছি টাকা তুলতে গেলে বলছে এখন হবে না লিংক নেই আপনি পরে আসুন কালকের আসুন এরকম ভাবে ব্যবহার করে বা কোনো সময় গেলে বললাম যে আপনি আপডেট করে দিন এ এখন নয় অ্যা এখন নয়

হ্যাঁ ঠিক আছে কিন্তু এরকম তো সব সব কাস্টমারের সঙ্গে করে এরকমভাবে তো করাটা উচিত নয় যখনই যাই বা আমার বাড়ির লোকও গেলে এরকম ব্যবহার করে যে কোনো স্টাফই সব স্টাফই ঢুকতে গেলে একটু অসুবিধে হয়

আচ্ছা আচ্ছা ঠিক আছে